সাঁতারের প্রতিযোগিতায় গিয়েছি বলতে আমাদের এখানে পুজা আসার সময় সাঁতারের প্রতিযোগিতা দেয় তো সবাই মিলে বন্ধুরা মিলে একসঙ্গে সাঁতার প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করি কিছু মজা বলতে গেলে হয় বিভিন্ন রকম মজা ধরো সাঁতার কাটতে কাটতে যাচ্ছি গিয়ে যখন পেরে উঠছে না আমার আগে যে যাচ্ছে তার ঠ্যাং ধরে টান দিলাম বা যখন দেখছি না আমি আগে রয়েছি তো আমার কেউ টান দিলো এরকম বন্ধুবান্ধবীদের মজা আনন্দ হয় সাঁতারে আর তার মধ্যে অভিজ্ঞতা বলতে যখন সাঁতার কাটা যায় যত আমার পুকুরে যত আমি প্রতিদিন নিয়ত সাঁতারটা কাটবো আমার স্পিডটা গতিটা বাড়বে ত তেমনই যখন ওই সাঁতার প্রতিযোগিতায় গিয়ে যখন ফার্স্ট হয় না বা কেউ হয় তখন সেই ফিলিংসটা আলাদা তো এরকম আমি দু চারবার গেছি হেরেও গেছি জিতিনি প্রথম প্রথম প্রথম প্রথম হেরেই যেতাম যখনই সাঁতারে যেতাম না কেন হেরেই যেতাম আমার আগে এরা ফাজ যাচ্ছে ওরা আগে হচ্ছে আমার একটা জেদ মতো এসছিলো যে আমিও একদিন একদিন ফার্স্ট হবো বলে প্রায় নিয়ত আমি নিজের পুকুরেই সাঁতার কাটতাম আমার স্পিডটাকে বাড়াতাম যত গতিতে আঁকাবো এই গতিটাকে প্রতিদিন কন্ট্রোল করতাম দশ মিনিট কুড়ি মিনিট পনেরো মিনিট জলের উপরে তো এরকম করতে করতে একদিন আমিও ফার্স্ট হয়েছি সবার সামনে নিজে একটু মানে আলাদা রকম ফিলিংস হয়েছে না সাঁতারে কেটে আমি ফার্স্ট হয়েছি বন্ধুরা যতই আমার পিছনে কালে মারুক না কেন বা ইয়ে করুক না কেন যে কোনো উপায়ে সাঁতারে ফার্স্ট হয়েছি সাঁতার কাটার মানে প্রতিযোগিতায় যে নাম দেওয়া এটা একটা মজাই আলাদা মানে আলাদা একটা ফিলিং সে সবাই একসঙ্গে চারিদিকে লম্বা হয়ে দাঁড়াবো বাঁশি মারবে যাবো গিয়ে সাঁতার কেটে সবাই সবার তগিদায় থাকবে যে আমি হবো ফার্স্ট আমি হবো ফার্স্ট কেউ কারো হিংসা করে কী করবে যে তাকে সে যেন পিছিয়ে থাকে আমার থেকেও যেন পিছনে পড়ে থাকে এরকমভাবেও অনেকে অনেক কিছু চেষ্টা করেছে কিন্তু কী বলোতো যত অভিজ্ঞতা থাকবে যে যত ওইটা নিয়ে চর্চা করবে তাকে তো আটকে রাখতে পারবে না যে যত ফার্স্ট যাবে সে কিন্তু ফার্স্টে গিয়ে পৌঁছাবে তো তমনই আমার মতে বলে যে যারাই প্রতিযোগিতায় নামুক না কেন প্রত্যেকের নামার অ অধিকার আছে কিন্তু নিয়মিত করে বাড়িতে বেশি না দু মিনিট পাঁচ মিনিট জলে নিজের স্পিডটা নিজের গতিটা চেক করা উচিত তার কারণ কী হবে যত নিজের অভিজ্ঞতা বা এয়ে মানে জলের মধ্যে দিয়ে চলবে না তত নিজের একটা শরীর সিলাক্স থাকবে সব কিছুই থাকবে সাঁতারে স্পিড বাড়বে গতি বাড়বে সেই ফুল গতিতে কাজ করতে পারবে কোনোরকম অসুবিধা হবে না যখনই তুমি কোনো প্রতিযোগিতা যাবে বন্ধুদের সঙ্গে তুমি যদি প্রথম প্রথম নাও পারো না প্রথম প্রথম হেরে যাও কোন অসুবিধা নেই কিন্তু সেই হারা জিনিসটা একদিন তোমাকে ওপরে উঠতে হবে এটা কিন্তু তোমার মাথায় রাখতে তার জন্যেই তুমি সেই জিনিসটা বাড়িতেই ইউস করো বাড়িতেই তুমি এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট পুকুরে একবার এমাথা ওমাথা এমাথা ওমাথা ওরকম দিনে তিন চারবার করতে থা আশা করি তোমার স্পিড গতি সব কিছুই বাড়বে আর সেটা আস্তে আস্তে কন্ট্রোলও হবে আর কন্ট্রোল করাটাই উচিত কেননা যখন দেখবে যে তোমার কোনো বন্ধু ফার্স্ট হচ্ছে তুমি ফার্স্ট হতে পারছ না তখন তোমার নিজেরই খারাপ লাগবে নিজেরই অসুবিধা হবে তো সেই এই মতনই প্রতিদিন দিনে নিয়মিত তার দশ থেকে কুড়ি মিনিট কাটা উচিত মানে পুকুরের অন্তত দু দু রাউন্ড যদি বড়ো পুকুর হয় দু রাউন্ড যদি মিডিয়াম পুকুর হয় তিন রাউন্ড যদি তার থেকে ছোটো পুকুর হয় পাঁচ ছ রাউন্ড তোমার দিনে মারতেই হবে মারলে কি জিনিসটা তোমার খুবই নিজের পক্ষে উপকার সেই জিনিসটার মধ্যে নিজে যতবার কাটবে ততবারই নিজেরই সুবিধা নিজেরই প্রফিট হবে নিজেরই একদিন না একদিন যে তুমিও ওপরে উঠতে পারবে বা তুমিও ফার্স্ট হতে পারবে এই যে ফিলিংসটা এই ফিলিংসটা তোমার মধ্যেও আসবে আশা করি এটা সবার মধ্যে আসা উচিত আর সবাইকে সাঁতার কাটাটা উচিত কেননা সাঁতার কাটলে শুধু এই না প্রতিযোগিতায় নামবে বলে তোমাকে ফার্স্ট হতে হবে এর কোনো ব্যাপার না বা আমি ফার্স্ট হতে পারবো না এর কোনো ব্যাপার না যে প্রতিযোগিতায় নামাটা বন্ধুদের সঙ্গে আড্ডা সব রকম করাটাই এটাই হচ্ছে মেন এটা করলে না নিজে দেখবে যে কোনো রকম খারাপ মনে হচ্ছে যে বন্ধুদের সঙ্গে গিয়ে আমি হেরে যাবো এ করবো কেন যোগ দেবো না এটাও কোনো দিন করবে না সবাই যোগই দেবে সবাই প্রতিযোগিতায় নাম লেখাবে প্রতিযোগিতায় নামলে নামলে দেখবে নিজের মন মাইন্ড সব রকম যে কোনো খেলায় শুধু সাঁতার বলে না যে কোনো খেলায় নাম নথিভুক্ত করবে দেখবে ভালো থাকবে য দশটা বন্ধু বা দশটা বন্ধু হোক বা দাদা কাকা যেই হোক না কেন সবার সঙ্গে যখন চলবে তখন দেখবে তোমাদের আলাদা রকম একটা ফিলিংস মনে হবে যে না আমি আজকে এটা পারিনি কিন্তু এর পরে পারবো আমি আজকে হেরে যাচ্ছি তাই কি একদিন একদিন আগেও উঠবো এরকম একটা ইয়ে তোমার মধ্যেও এসে যাবে আর তোমার মধ্যেও থাকবে আর যত দেখবে সাঁতার কাটবে নিজের শরীরের পক্ষে ভালো নিজের শরীর উপকার তার কাটাটাই ভালো আর প্রতিযোগিতা নেবে আমি একটাই উদ্দেশ্য পেয়েছি যে আমি প্রথম প্রথম হেরে যেতাম কিন্তু আমার মধ্যে এটা জেদ ছিলো যে আমি একদিন জিতবো তো সেটাই আমার কাজ করেছিলো আমি নিয়মিত প্র্যাকটিস করার পরে আমি একদিন একদিন জিততে পেরেছিলাম সেদিন আমার প্রচুর মজা হয়েছিলো প্রচুর আনন্দ হয়েছিলো অভিজ্ঞতা তারপর থেকে আমি রেগুলার যে কোনো জায়গায় সাঁতার প্রতিযোগিতা হলে আমি যাই আর টাইম বেছেও করি হয় ফার্স্ট হয় নাই সেকেন্ড নাই থার্ড যে কোনো একটা কিছু না কিছু হতে পারি আর হওয়ার চেষ্টা করি এটা এটা হচ্ছে আমার মানে এখন একটা হ্যাবিট মতো হয়ে গেছে যে না আমি এটা করবো আমি যোগ দেবো আমি যোগদান করবো এরকমই ব্যাপার তো এরকমই করতে চেয়েছি আর সফল পেয়েছি বলেই বলছি যারা পিছিয়ে আছো যারা মনে করছো না তোমরা যোগ দেবে না তোমরা যোগ দেবে আর যে করে নিয়মিত বাড়িতে সাঁতার কাটবে কেন সাঁতার কাটাটা ভালো নিজের শরীরের পক্ষে কেনটা একটা এক্সারসাইজ মতো জলেও এটা যখন হাত পাছেটা বিয়ে করবে তখন নিজের একটা এক্সারসাইজ হবে নিজের অসুবিধা যার যা যেকোনো রকম কোনো মাজার ব্যথা হ্যান ত্যান থাকছে এসব কিছু হবে না তখন নিজের দমটাও হালকা হবে যত দেখবে প্রথম গতি আসছে না তত বেশি আরো রাউন্ড কাটবে দম লাগছে তাই কি তাও কাটবে কেন দম স্পিডটাও বাড়বে পিছিয়েই থাকবে না কেউ সবসম জই সবাই উপরে ওঠার চেষ্টা করবে এইটুকু আমার সাঁতারের প্রতিযোগায় গিয়ে উপকার পেয়েছি আর উপকার পাবো এরকম আরও হবে এইটুকুই আমি জানি সাঁতার কাটার প্রতিযোগিতা নাম দিয়ে সত্যি আমি সাকসেস পেয়েছি প্রথম প্রথম হেরে যেতাম তারপরে আমি একদিন জিতে সেখান থেকে আমি সাকসেসই পাই এইটুকু অভিজ্ঞতায় আমার মধ্যে হাছে